হ্যাঁ দিদি আপনি তো আমার বাড়ি প অনেক দিন ধরে কাজ করছেন পরিষ্কার বা পরিষ্কার পরিচ্ছন্ন করেন কিন্তু আজকে কিন্তু পরিষ্কার ভালো হয় নি আর জিনিসপত্রগুলো এলোমেলো করে রেখে দিয়েছেন

হ্যাঁ ওই আর যে সমস্ত জিনিসপত্রগুলো যে জাগায় থাকে যে যে জায়গার জিনিসগুলো জায়গায় রেখে দেবেন সেগুলো তুমি এলোমেলো হয়ে পড়ে আছে ওইগুলোকে ঠিকঠাক করে রেখে দেবেন আপনার তো এ আগেও একবার বলা হয়েছে আপনি তো সেসব বিষয়ে তো কোনো কর্ণপাত করেন নি আর দু দু যে ওপরের সিঁড়ির ঘরটাও কিন্তু নোংরা ছিলো এইভাবে ময়লা পরিষ্কার করা হয় নি হ্যাঁ হ্যাঁ আর চলে যাওয়ার আগে ঘরে মো ঘরের দরজা টরজাগুলো লক করে দিয়ে যাবেন আমরা ও তো বাড়ি থাকি না যার জন্যেও দরজা ঠরজাগুলো লক করে দিয়ে যাবেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে